বাইক চালানো মানুষের জীবন এবং সম্প্রদায়ের ওপর পজেটিভ ইমপ্যাক্ট খুলেছে বলে আমি অবশ্যই মনে করি কিন্তু বর্তমান পরিস্থিতিতে কয়েকটা ফালতু বা কয়েক সব বেকার লোফার টাইপের ছেলেদের জন্য বাইক চালানোটা আমাদের সমাজের প্রতি এবং সম্প্রদায়ের পোতি অনেকটি নেগেটিভ ইমপ্যাক্টও ফেলেছে এই জন্য বাইক চালানো আমাদের যতটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলেছে ঠিক ততটাই নেগেটিভ ইমপ্যাক্টও ফেলেছে যে সমস্ত লোফার ছেলেগুলি রয়েছে তাদের বাইক চালানোর কোনো মাত্রা নেই তারা কোনো রকম নিয়ম শৃঙ্খলা না মেনেই তারা বাইক চালাতে থাকে সেই জন্য বাইক চালানোর নেগেটিভ ইমপ্যাক্ট ফেলেছে কিন্তু বাইক চালানোর পজিটিভ ইমপ্যাক্ট হচ্ছে বাইকের মধ্যে দিয়ে আমরা অনায়াসেই খুব স অল্প সময়ের মধ্যেই যে কোনো জায়গায় যেতে পারি এতে আমাদের খরচও কম অন্যান্য গাড়িতে যে যতটা আমাদের টাকা খরচ হয় ততটা টাকা খরচ আমাদের এই বাইকে হয় না বাইকে আপনার যখন খুশি যেখানে ইচ্ছা যেতে পারেন কেউ বাধা দেওয়ার থাকে না বাইক নিয়ে আপনার যেখানেও খুশি দাঁড়াতে পারেন রেস্ট নিতে পারেন কেউ বাধা দেওয়ার থাকে না সে জন্য বাইক অবশ্যই আমাদের সমাজের ওপর সম্প্রদায়ের ওপর পজিটিভ ইমপ্যাক্ট ফেলেছে বলে আমি মনে করি এবং ভারতীয় সংস্কৃতি বা ভূখণ্ড সম্পর্কে আমার জানতে পারি অনেক রকমভাবেই যেমন ধরুন আমাদের সমাজে যে প্রচলিত প্রথাগুলি রয়েছে সেই প্রথা থেকে আমরা সংস্কৃতি সম্পর্কে জানতে পারি যেসমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেই সাংস্কৃতিক নিত্য নতুন অনুষ্ঠান থেকে আমরা সমাজের সংস্কৃতি সম্বন্ধে আরো জ্ঞান লাভ করতে পারি তাছাড়া আমাদের এখন রয়েছে গুগুল সেই গুগুলের মাধ্যমে সংস্কৃতি কেনো আমরা প্রত্যেকটি বিষয়ে সব কিছুই জানতে পারি শুধু ভারত বলে নয় ভারতের ছাড়াও আরো পৃথিবীর অন্যান্য যে সমস্ত দেশগুলি রয়েছে সেই সমস্ত দেশগুলি থেকে দেশগুলির খবরা খবরও তাদের সংস্কৃতি সম্পর্কেও আমরা জানতে পারি এবং যে ভূখণ্ডগুলি রয়েছে ভারতের সেই ভূখণ্ড জানার জন্য অনেক রকম উপায় রয়েছে আমরা সাধারণত ভূখণ্ডর পরিস্থিতির সম্পর্কে জানার জন্য ভূগোল পড়ে থাকি ভূগোল পাঠ্য বইয়ে তারা আমরা ভারতের প্রত্যেকটি ভূখণ্ড সম্পর্কে অনেক বিস্তারিত জ্ঞান লাভ করতে পারি সেই জন্য ভূগোল বইটা আমাদের কাছে ভূখণ্ড জানার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তাছাড়া যারা বই পড়তে পছন্দ করেন না যারা চোখে দেখতেও অনেক ভালোবাসেন তারা আবার এই বর্তমান পরিস্থিতিতে প্রযুক্তির যুগে গুগলে সার্চ করে গুগলের মাধ্যমে আপনার ভারতের ভূখণ্ড সম্পর্কে দেখতে অথবা শুনতে অবশ্যই পারেন সেই জন্য আমরা ভারতের ভূখণ্ড বা সংস্কৃতি সম্পর্কে অনেকভাবেই জানতে পারি তার একটি উদাহরণ হচ্ছে গুগুল বা পাঠ্য বই সম্পর্কে